ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার থেকে নানান খবর পাওয়া যায় কোনো নিউজ যেটা রিসেন্ট ঘটেছে বা রিসেন্ট হয়েছে সেই নিউজটা খুব দূরও এবং তাড়াতাড়ি ইনস্টাগ্রাম টুইটারে বা ফেসবুকে দেখানো যায় আমার পরিবার ফেসবুকের ফেসবুক বেশি ইউস করে না ইনস্টাগামও ইউজ করে না তবে টুইটারটা একটু ইউজ করে পরিবারের প্রায়ই আমাদের সোশাল মিডিয়াতে আছে আমি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউস করি এবং সেইটা থেকে সমস্ত যাবতীয় যে সমস্ত খবর সেটা জানতে পারি সবচেয়ে বেশি টুইটারে টুইটার থেকে টুইটের মাধ্যমে বিভিন্ন খবর আমরা জানতে পারি বিভিন্ন পলিটিশিয়ান বিভিন্ন বিসনেস ম্যান যারা রয়েছে তারা টুইটের মাধ্যমে বা বিভিন্ন অ্যাক্টার স্টার যারা রয়েছে তারা টুইটারের মাধ্যমে তাদের বিভিন্ন বক্তব্য শেয়ার করে ফেসবুকেও বিভিন্ন নিউজ লোকাল যে সমস্ত নিউজ আছে সে সমস্ত নিউজ ভাইরাল হয় এবং তাতাড়ি মানুষের কাছে খবর হিসাবে পৌঁছে যায় এবং কোথায় কী আমাদের চারপাশের কোথায় কী ঘটেছে তা ফেসবুক ও ইন্সটাগ্রাম এবং টুইটারের মাধ্যমে জানতে পারা যায় কিন্তু অরিজিনাল যেটা নিউজ চ্যানেল রয়েছে সেটাতে যে খবরটা পাওয়া যায় সেটা হল অরিজিনাল কিন্তু অনেক খবরই এ রকম ফেক নিউজ বা যেই জিনিসগুলো হয় নি সেই রকমেরও কিছু জিনিস রয়েছে যেগুলো ফেসবুক ইনস্টাগ্রাম ও টুইটারে খবর পাওয়া যায় এই রকম অনেক জিনিসই আছে খবরই আছে যেইগুলো ফেক সেই যে ফেক খবরগুলো ফেসবুকে ছড়াই ভাইরাল হয় ইনস্টাগ্রামে ছড়ায় ভাইরাল হয় তো আমি মনে করি যে এই ফেসবুক ইনস্টাগ্রাম বা টুই টুইটারের যে সমস্ত খবরগুলো রয়েছে সেইগুলো অনেক সময় সঠিকও হয় আবার অনেক সময় ফেকও হয় কারণ সেইটা নির্দিষ্ট কোনো কেউ জানে না কোনটা ঠিক কোনটা ভুল একমাত্র নিউজ চ্যানেলেই সেটার অরিজিনাল খবরটি পাওয়া যায় তাই আমার মতে বলে সব সময় ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারের যে সমস্ত খবর আছে সেইগুলো নির্ভরযোগ্য বা বিশ্বাসী হয় না